আমি আমার কণ্ঠ কণ্ঠ সামলানোর জন্য বা রক্ষা করার জন্য প্রতিনিয়ত সকালবেলা উঠে গরম জল খাই এবং যখন যখন মন হয় আমার লবঙ্গ জল খাই এবং যাতে গলা না বসে যায় তার জন্য ঠান্ডা জল খাই না বা ঠাণ্ডা কোনও জিনিসও খাই না এবং প্রতিনিয়ত সকালবেলা উঠে রেওয়াজ করি যাতে গলা ঠিক থাকে